হ্যাঁ বলুন হ্যাঁ বলো বলো বলো হ্যাঁ এখন সে ঠিক আছে তুমি কেমন আছ বলো ভালো আছ হ্যাঁ আচ্ছা তোমাদের যে টুর্নামেন্টটা আছে ফুটবল প্রতিযোগিতাটা এটা কবে আচ্ছা ওই এক মাস মতো যে বাকি আছে তোমরা এখন থেকে প্র্যাকটিসটা করে নিতে চাইছ তাই তো হ্যাঁ

তোমাদের স্কুলের একটা ঐতিহ্যও আছে ফুটবল টুর্নামেন্টে তো আমি ভাবছিলাম যে আমি সামনের সপ্তাহ থেকেই তোমাদের কোচিংটা স্টার্ট করে দেবো তোমাদের যে কোচিংটা স্টার্ট করব তোমরা কত জন কোচিং নেবে গো

ঠিক আছে তোমরা এক কাজ করো না যদি সম্ভব হয় তোমার স্কুলে তো যথেষ্ট সাফিশিয়েন্ট স্টুডেন্ট আছে তোমাদের স্কুলে ফুটবল খেলার মতো তো তোমরা একটা আঠেরোজন করে ফেলো তাহলে নয় নয় দুটো টিম করে দেবো তাহলে আমার কোচটা দিতে সুবিধে হবে হ্যাঁ আমি মোটামুটি এখন ফ্রি আছি তুমি তোমরা ডেটটা করে আমাকে জানাবে হ্যাঁ তুমি তোমরা আমাকে জানাও না তোমাদের স্কুলের এই ছেলেগুলোকে তো কোচিং দিতে আমারও ভালো লাগে আমিও তোমরা প্রতি বছরই একটা এটা নাও কাপটা নাও এবং ভালো পারফরমেন্স করো এই জন্যে তোমাদের প্রতি একটা আলাদা সহানুভূতি আমার রয়েছে তোমরা তুমি ঠিক করো ডেটটা তোমরা ডেটটা ঠিক করে আমাকে জানাবে হ্যাঁ ঠিক আছে ও কে